ভারতের সবাই চা পছন্দ করে আমিও পছন্দ করি তবে আগের সত্যি কথা বলতে কি দুধ চাটা খেতাম এখন আর খাই না এখন লাল চাটাই খাই লাল চা মানে খেলে পরে কি হয় মানে আমাদের কোন ক্ষতি করে না লাল চায়ে তা আমি ওই জন্য লাল চাটাই খাই আগে দুধ চা খেলে পরে অম্বল হতো সেই জন্য আমি দুধ চাটা বাদ দিয়ে এখন লাল চাটা খাই তা লাল চার আমি হচ্ছে আপনার ওই আদা দিয়ে একটু আর চিনি দিয়ে এক ফুটাই তারপরে চা পাতাটা দিই দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে দিই আর দুধ চা গোরুর দুধের চা করলে কি হয় দুধটা দিয়ে ফোটাতে হয় দুধটাকে ভালো করে ফুটিয়ে তাতে চা পাতা দিয়ে চিনি আর চা পাতা দিয়ে তারপরে ফোটাই ফুটে ওঠার সময় লাগে হ্যাঁ এইভাবে দুধের চাটা করে আমুল দুধটা যে আমুল দুধের চা যেমন করা হয় সেটা হল আপনার প্রথমে জলটা ফোটাতে হবে দিয়ে ওর মধ্যে চা পাতাটা দিতে হবে দিয়ে ভালো করে ফোটাতে হবে ওটা একটু চা পাতাটাও বেশি লাগে ফোটাতে হবে ফুটিয়ে তারপরে একটু তাপরে একটু গরম জলের মধ্যে আপনার দুধটা একটু গুলে নামানোর আগে তখন কি করতে হবে ওই দুধটা ওর মধ্যে দিয়ে তারপরে নামিয়ে দিতে হবে এইভাবেই দুধে আমুল দুধের চা করা হয় তা আমি মনে করি লাল চাটা খাওয়াটাই সবথেকে বেস্ট লাল চায়ে কোন ক্ষতি করে না লাল চাটা আপনাদেরও সবে বলব দুধ চাটা না খাওয়াই ভালো দুধ চায়ে অনেক ক্ষতি করে তো লাল চাটা খেলে সবথেকে বেস্ট হবে এটাই ভালো